বোলপুরে শান্তিনিকেতনে যেমন প্রতিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে পঁচিশে বৈশাখ যে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় সে রকম আমিও একবার সেখানে নৃত্য পরিবেশনার জন্য গিয়েছিলাম সেখানে আমি ঝুমুর নৃত্য পরিবেশন করেছিলাম ঝুমুর নৃত্য পরিবেশনের মাধ্যমে আমি পুরুলিয়ার সাংস্কৃতিক দিকটা অনেকটা তুলে ধরেছিলাম এবং ওই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানটি আমাদের জীবনের স্মরণীয় কারণ ওখানে অনেক অনেক মাননীয় নেতা মন্ত্রী সভাপতি ওনারা এসছিলেন যারা আমাদের আমাদের আমাদের ঝুমুর নৃত্য দেখে তারা খুবই আনন্দিত হয়েছিলেন এবং সেখানকার আমাদের পুরুলিয়া জেলার ঝুমুর নৃত্য আমাদের নৃত্য পরিবেশনার মাধ্যমে অনেকটা ছড়িয়ে গিয়েছে মানুষের মধ্যে অনেক মানুষ কলকাতা অঞ্চলের বোলপুর শান্তিনিকেতন অঞ্চলের অনেক মানুষ পুরুলিয়ার ঝুমুর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে তাই জন্য আমার ওই ঝুমুর নৃত্য পরিবেশনা এখনো স্মরণীয় হয়ে রয়েছে